কাকিমা ও ঠিক ঠিক মনে পড়েছে মনে পড়েছে ভালো আছ তো হ্যাঁ ভালো আছি আমিও হ্যাঁ কী বললেন ও এবারে মাধ্যমিক দিয়েছি আমি

আমাদের এখানে বাঘমুন্ডিতে বাঘমুন্ডি হাই স্কুল থেকে হ্যাঁ হ্যাঁ আমি ওটাই ভেবেছি যে পুরুলিয়াতে কোনো একটা বিদ্যালয়ে ভর্তি হয়ে যাব এরপর একাদশ শ্রেণীতে কারণ আমাদের বাঘমুন্ডিতে তেমন সুবিধা নেই হ্যাঁ আমি অনেক বন্ধুদের সাথে কথা বলেছি তারা বা সাথে ওরা বলেছে যে এইখানে জেলা স্কুল বোর্ডে একটা স্কুল আছে ওখানে নাকি সবকিছুর সুবিধা ঠিকঠাক আছে স্যাররা নাকি অনেক ভালো হ্যাঁ হ্যাঁ আমাকে বাড়ির সবাই ওটাই বলল যে ওখানেই চলে যা ওখান থেকেই একাদশ শ্রেণীটা পড়বি একাদশ দ্বাদশটা

আমি ভাবছিলাম একাদশ শ্রেণীতে আমি বিজ্ঞান বিভাগে পড়ব

আমি বিষয় ভেবেছি ওই প্রথমত অঙ্কটা তার পরে পদার্থবিদ্যা

হ্যাঁ আর অঙ্কর সাথে সাথে আছে ওই পদার্থবিদ্যা রসায়নবিদ্যা আর চার নম্বরে রাখছি আমি কী বলে জীবনবিজ্ঞানটাকে হ্যাঁ জীববিদ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওটাই ভেবেছি তারপর দেখি রেজাল্টটা রেজাল্টটা প্রকাশিত হোক তারপর দেখি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকিমা